আমার এলাকায় সাধারণ মানুষেরা বা অন্য জীবিকার মানুষেরা ভাবে যে এই শিল্প দিয়ে কোনো রকম জীবনের যে আর্থিক চাহিদা আছে সেটা পূরণ করা যায় না আমি আমার ব্যক্তিগত মতামত বলতে গেলে এটা পুরোপুরি ভুল কারণ শিল্প মানে এটার একটা অর্থ থাকবে যেগুলো সাধারণ মানুষ জানে না তাই এমন মন্তব্য করে থাকে